পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের লোক বসবাস করেন তার মধ্যে রয়েছে বিশেষত হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ প্রভৃতি দুহাজার এগারো সাল অনুসারে হিন্দু ধর্মীয় লোকের সংখ্যাগত মান বেশি লক্ষ্য করা যায় এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্মীয় লোক এবং বাকিগুলির পরিমাণ খুব কম লক্ষ্য করা যায় হিন্দু ধর্মকে বিশেষত আদি ধর্ম হিসাবে এখানে গণ্য করা হয়েছে এছাড়া এখানে সমস্ত ধর্মীয় লোকের জন্য বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছে যার মাধ্যমে অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে অর্থ বিনিয়োজিত হয় যা দরিদ্র এবং অসহায় লোককে সাহায্য করে থাকে এছাড়া বিভিন্ন ধরনের লোকেরা নির্দিষ্ট এবং তার অপর ধর্মের লোককে সাহায্যের মাধ্যমে সমাজসেবা করে থাকেন এছাড়া দিনমজুর এবং অসহায় লোকের জন্য লঙ্গরের সাহায্য প্রদান করা থাকে প্রসাদ বিতরণের মাধ্যমে দরিদ্র লোকের ক্ষুধা নিবারণ করা হয়ে থাকে ধর্মীয় সংস্থায় বিভিন্ন তহবিল তৈরি হয়ে থাকে যার মাধ্যমে অনেক লোক সুবিধাভোগী হয়ে থাকে